আমি বেড়াতে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম এবং সেই ক্যাব বুকটি করার পর এবার তাকে ফোন করলাম সে কোথায় আছে সেটি জানার জন্য তাকে ফোন করে জানলাম যে সে এখানে চলে এসেছে কিন্তু সে কোথায় দাঁড়িয়ে আছে তাকে আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না সে বলল আমি ওই মুদির দোকানের সামনে দাঁড়িয়ে আছি তাই তাকে আমি বললাম আমি যে এ টি এমটার কাছে দাঁড়িয়ে আছি সেখানকে চলে আসতে